ঘোলা জলে সাঁতার কাটলে এ নিজের চোখ দুটো খুব ভালোভাবে যত্ন করে এ ওটাকে বন্ধ করে এ কাটতে হবে এ বা ও চশ ও চোখে যদি মনে করো পানির তলায় অনেকক্ষণ ধরে এ থাকতে পারব অনেক দূর যেতে পারব তাহলে চশমার সাহায্যে এখন অনেক রকমের তো চশমা উঠেছে পানির তলায় যাওয়ার জন্য তাই সেই চশমা ব্যবহার করব ও অথবা নিজের কানটা খুব ভালো করে ঢেকে নেব ও কারণ খোলা পানি কানে ঢুকলে কানে পুঁজ তো অবশ্যই হবে এ তার জন্য কানটাও আমার খুব যত্ন সহকারে এ যত্ন নিতে হবে এ বা আমার শরীরটা কীভাবে ভালো থাকবে সেভাবে আমার আর পানি ঘোলা পানির ভিতর থেকে আমার আর সাঁতার কাটতে হবে না হলে তো আমার শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরবর্তীকালে আমি সাঁতার কী করে শিখব